আমাদের রায়গঞ্জে হ্যাঁ স্পোর্টস ট্রেনিং সেন্টার আছে যেটা সৌমেন কোচিং সেন্টার বলে একটা সেন্টার আছে তো সেইখানে কোচিং করায় খুবই ভালো কোচিং অনেক দিন থেকেই ওরা কোচিং করাচ্ছে সেখানে ছোটো বড়ো সবাই আসে বহুদিন ধরে তো আমার দেখা ওটা হচ্ছে সেরা কোচিং সেন্টার পাশাপাশি ফুটবলের কথাও বলবো ফুটবলেরও একটা কোচিং আছে সেটা সব্যসাছি কোচিং সেন্টার তাতেও দেখেছি ফুটবলের যারা আগ্রহী হ্যা বাচ্চা কাচ্চা বা বড়রা

এসে কোচিং করে করে যায় তো তারাও বেশ উপকার পায় মানে কোচিং করে তারা দেখছি বিভিন্ন জায়গায় খেলাধুলো করতে যায় তো সেই অর্থে বলবো সেন্টারগুলো যে দুটো সেন্টার আমার কাছে আমার দেখা সেগুলো খুবই ভালো সেন্টার